প্রত্যন্ত বা বিচ্ছিন্ন গ্রামীণ এলাকার বিভিন্ন বসবাসকায়ী ব্যক্তিরা বা খেলাধুলোয় আকৃষ্ট ছেলে মেয়েরা তারা তাদের নিজের প্রতিভা বা খেলার যে অংশগ্রহণ যে ইয়ার মাঠ বা অন্য কিছু সেখানে নেই কারণ সেখানে যেহেতু তারা নদী বো নদীবহুল এলাকা বা তারা জনবহুল এলাকায় বসবাস করে তাই নদীমাতৃক সেই দেশেতে কোনো সেরকম বড়ো খেলাধুলার মাঠ নেই কেন বেশিরভাগই সেখানে জলাশয় এবং গ্রামে অতো বড়ো বড়ো মাঠও নেই এবং গ্রামে বড়ো বড়ো মাঠ না থাকার কারণে তারা তাদের নিজের প্রতিভাটা দেখাতে পারছে না যে তারা আদৌ কতটা ভালো খেলে সেরকম তাদের খে নিজেস্ব খেলাটা তারা বাইরের জগতে দেখাতে পারছে না এবং এইভাবে নিজের মাঠে বা নিজের এলাকায় কোনো খেলাধুলা যেহেতু সেরকম নেই সেই জন্য তারা তাদ্ আর সেখানে তাদের নিজের প্রতিভাটাকে তুলে ধরতে পারছে না যেই কারণে তারা শহরে গিয়ে কোথাও খেলাধুলা করবে তার কোনো সেইখানে ব্যবস্তা নেই ই যে সমস্ত ছেলে মেয়েরা শহরে বা নিজেদের শহরে তারা খেলাধুলা করছে তারা তাদের নিজের প্রতিভাটা দেখাতে পারছে এবং গ্রামের ছেলেরা অতোটা তাদের নিজের খেলাধুলার প্রতি যে আকৃষ্ট বা নিজের নিজের সেরাটা তারা নিজে তারা দিতে পারছে না এইভাবে গ্রামেগঞ্জে এখন খেলাধুলা প্রায় সীমিত হয়ে যাচ্ছে এইভাবে তারা গ্রামের ছেলে মেয়েরা নিজেদের নিজেরা নিজেদের চাপ সৃষ্টি করে এবং এই চাপ এবং উপশমের মাধ্যম দিয়ে তারা আর খেলাধুলোকে এগিয়ে নিয়ে যেতে পারছে না